কিরে আজকে দাঁড়িয়ে আছিস জায়গা পাস নি নাকি ঠিক আছে বলছি আমরা ছুটিতে কালিম্পংয়ে যাচ্ছি যাবি তো নাকি

হ্যাঁ চল কালিম্পংয়ে যেতে খরচা কেমন লাগে জানিস খরচপাতি কেমন লাগবে সেটা আমিও ঠিক সঠিক জানি না মানে ওটা শুনে বলতে হবে ওটা শুনতে হবে তা বলছি তুই একা যাবি না তোর ফ্যামিলি যাবে ঠিক আছে

আজকে অফিসে কী হল কী হলো বলছি তোর বস গালাগালি দিয়েছে নাকি ওই একটু খিটখিটে টাইপের ছিলো তো ওই জন্য বললাম আজগে কী টিফিন নিয়ে গেছিস

ও হ্যাঁ হুম তা তুই তো বিরিয়ানিটা শোন তুই তো বিরিয়ানিটা ভালো বানাস তা এক দিন খাওয়া নাকি হ্যাঁ ও তা আমি হচ্ছে মানে বিরিয়ানির যা খরচা হবে আমি দিয়ে দেবো তুই শুধু একটু বানিয়ে দিস তুই ভালো পারিস তো ওই জন্যে আচ্ছা শোন আমার স্টেশন এসে গিয়েছে রে হুম চলে গেলাম তাহলে